আমার জায়গার কাছাকাছি পর্যটন কেন্দ্র বলতে বা পর্যটন স্পট সুন্দরবন সুন্দরবন সারা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের কিয়দংশের কাছে একটা বিশেষ পর্যটন ক্ষেত্র বা পর্যটন কেন্দ্র সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার এর নেশায় দেখার নেশায় এবং সুন্দরবনের যে মায়াময় যে মাধুর্য এটা দেখার উপভোগ করার জন্যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে দৌড়ে আসেন এই এলাকার মানুষের খাদ্য সাধারণ ভাত ডাল মাছ মাছ তো আছেই কারণ প্রচুর নদী আছে নদী থেকে প্রচুর মাছ আহরণ হয় এবং মধু প্রচুরভাবে পাওয়া যায় এখানকার মানুষের খাদ্য তালিকার মধ্যে মাছ এবং মধুটা তো আছেই জামা কাপড় এখানের মানুষ সাধারণভাবেই পরেন লুঙ্গি ধুতি প্যান্ট শার্ট আর শুভেনিরের কথা যদি বলি সুন্দরবন সম্পর্কে শুভেনির আছেই বিভিন্ন পত্র পত্রিকা স্থানীয় সংবাদ বা এছাড়াও যে সব সেমিনার টেমিনারগুলো হয় সেখানে সুন্দরবন সম্পর্কে শুভেনির তো আছেই এবং থাকবেই সুন্দরবন আমাদের কাছে একটা বিশেষ পর্যটন কেন্দ্র এবং এই সুন্দরবন পর্যটন ক্ষেত্রের উপরে দাঁড়িয়ে বহু মানুষের জীবিকা নির্বাহ হয়